হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ মীরা সাইকেল স্টোর থেকে বলছি বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনাকে কি রকমের সাইকেল চাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটা বাচ্চাদের জন্যও অনেক রকম সাইকেল আছে বলুন আপনার কি চাই হ্যাঁ বাচ্চাদের না মেয়েদের না ছেলেদের বাচ্চাদের জন্য কালার বসবে থাকবে হলুদ থাকবে ব্লু থাকবে সাধারণ সাইকেল ছেলেদের জন্য সাধারণ সাইকেল আছে তারপরে তোমার আর গিয়ার দেওয়া সাইকেল হবে আর মেয়েদের জন্য লেডিবার্ড আপনার কি লাগবে কি বলছেন আপনি কি কি দামের মধ্যে চান আপনি ছেলেদের না মেয়েদের না ছোটো বাচ্চাদের হ্যাঁ আরামসে পেয়ে যাবেন আপনি ছেলেদের জন্য না পেলেও আপনি আমি আপনাকে করে দিতে পারবো আপনি আমাদের স্টোরে আসুন মেয়েদেরও আছে আপনি পেয়ে যাবেন তাহলে মেয়েদের কোন কালারটা লাগবে আর আপনার হ্যাঁ পেয়ে যাবেন আপনি যদি অন্য কালার পছন্দ লাগে তাহলে আপনাকে অর্ডার করতে হবে অর্ডার করে গিয়ে আপনাকে দু তিন দিন ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে তারপরে পাবেন হ্যাঁ তারপরে পাওয়া যাবে হ্যাঁ এটাতেই আমার ওয়াটসআপ নম্বর আছে হ্যাঁ আমাকে এই নম্বরে আপনি যেকোনো সময়ে আমাকে পেয়ে যাবেন হ্যাঁ কাল তো খোলা থাকবে খোলার টাইম আমি ধরুন দশটাতে আমি দোকান খুলি আপনি আসতে পারেন সাড়ে দশটা পৌনে এগারোটা তা আপনি আমার সঙ্গে দেখা করতে আর দোকানে আসতে পারেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে আপনি আসুন হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে